হ্যাঁ এমন একটি বই পড়েছি যা আমা আমি প্রথমে ভাবিনি যে আমি পছন্দ করবো কিন্তু শেষ পর্যন্ত পছন্দ করেছি সেই বইটি হলো মহেশ এবং বইটির গফুর মিয়াঁ ও মেয়ে আমিনা ও গরু মহেশ নিয়ে বাস করতো হিন্দু জমিদার ও ব্রাহ্মণের এক সমাজের রীতিনীতি অত্যাচারে নিজের গরুকে খাবার না দিতে পারে গো হত্যা করে গ্রাম থেকে মেয়েকে নিয়ে পালিয়ে যান রাতারাতি এই গল্পে সামাজিক বৈষম্যতা আমার মন পরিবর্তন করেছে